হ্যাঁ রাসায়নিক কীটনাশক মাটির ধ্বংস করে তবে সবসময় হয়তো করে না তো তবুও উচ্চমাত্রায় রাসায়নিক কীটনাশক সার ব্যবহার করলে পরিবেশের ওপরেও প্রভাব পড়তে পারে আমাদের পরিবেশ সংরক্ষণের জন্য অন্যান্য আরও বিকল্পগুলি ব্যবহার করা উচিত কৃষি পদ্ধতিতে প্রাকৃতিক উপাদান হিসেবে গোবর সার এবং বাগান বিকাশ এবং কিছু প্রাকৃতিক উপাদান নেওয়া প্রয়োজন এবং ফলমূল উৎপাদন বৃদ্ধির জন্য পরিষ্কার জল এবং কৃষি প্রকল্পে শিক্ষামূলক অবদান এই সব উপায়গুলি রাসায়নিক কীটনাশকের পরিবর্তে ব্যবহার করা যেতে পারে এছাড়াও ব্যবস্থাপনা বাগান এবং বাগান কর্তৃক স্থানীয় ফসলের চাষ ও খাদ্য উৎপাদনের উদাহরণগুলি পরিবেশের সংরক্ষণে প্রভাবশালী হতে পারে এই পদ্ধতিগুলি সম্পাদনের জন্য শিক্ষামূলক এবং সামাজিক উন্নয়নের মানুষের খুব কাজে লাগে এবং মানুষের সংস্কৃতির অংশ হিসেবে সংরক্ষিত থাকতে পারে